হ্যাঁ আমাদের এইখানে অনেক পাখি আছে যেমন পাখির অনেক জাত হয় আমাদের এইখানে পায়রা টিয়া পাখি তারপর ঘুঘু পাখি এইসব নানা রকম কিছু প্যাঁচা এইসব পাখি দেখা যায় আর অনেক কিছু দেখা যায় মানুষ প্রতি কিছু না করে থাকেন সে একদিন যে এইভাবে উড়ে বেড়ায় গোটা আকাশে হ্যাঁ আমরা পার্কে গিয়ে যে সমস্ত পাখি দেখি সেগুলো সচরাচর দেখা যায় না কারণ সেগুলো হচ্ছে খুব বিলুপ্ত প্রজাতির আর আমাদের বাড়িতে যেসব পাখিরা দেখা যায় সেগুলো অতটাও সুন্দর নয় কারণ সেগুলো খুবই সুন্দর যেমন বিভিন্ন রকম কালারের পাখি হয় এইসব পাখিরা বেশিরভাগ চাল গম এইসব জিনিস খেতে ভালোবাসে এবং পায়রা চাল খায় আমাদের বাড়িতেও আছে দোতলায় থাকত কিছু কিছু পায়রার মৃত্যুও হয়ে গিয়েছে মানুষ পাখিদের খুব ভালো লাগে পাখি খুব ছোটও হয় অনেক বড়ও হয় ছোট পাখিরা দ্রুত উড়তে পারে চোখের পলকে এখান থেকে বেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না বড় পাখি অনেক বছর থাকে যেমন চিল বাজ পাখি অনেক উপর থেকে ওরা দেখতে পায় অনেক উপরে যায় উপর থেকে ওদের চোখের ক্ষমতা অনেক বেশি পাখিরাও মানুষদের খুব ভালো লাগে আর আমরা অনেক কিছু পাখি বাড়িতেও পুষি যেমন টিয়া পাখি পুষতে ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে একটা টিয়া পাখি আছে খুব ভালো লাগে বাচ্চারা ওকে নিয়ে খেলা করে